আমার পছন্দের ঘুরে দেখা জায়গার মধ্যে অন্যতম হলো দেউলঘাটা এই দেউলঘাটাতে পাল এবং সেন যুগের অনেকগুলি মন্দির আছে এই মন্দিরগুলি হলো শিব লিঙ্গ মন্দির এই মন্দিরগুলিতে গুলি পোড়া ইটের তৈরি এবং এই মন্দিরগুলিতে যে কারুকার্য করা হয়েছে তা আজকের তা আজকেরও স্থাপত্য শিল্পকে হার মানায় এবং এই থেকে প্রমাণ করা প্রমাণিত হয় যে সেই সময়ের স্থাপত্য কেমন ছিল এছাড়াও আমার দেখা জায়গা হলো সুন্দরী অযোধ্যা পাহাড় এটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অন্তর্গত বাগমুন্ডি বলোকে অন্তর অ অন্তর্গত এই এই অযোধ্যা পাহাড় হলো জঙ্গলে ঘেরা একটা উঁচু পাহাড় এই পাহারগুলিতে তিনটি জলাধার আছে এই জলাধারগুলিকে কেন্দ্র করে সে এখানে জায়গা পোল জায়গা প্রোজেক্ট একটা জল তা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে এই জলবিদ্যুৎ কেন্দ্র অনেক গ্রাম গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে তাছাড়াও এই জ এই জনবঙ্গ জন অরণ্যে অনেক গৃহপালিত পশুর বসবাস এই পশুগুলি তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এই জায়গাটিকে বেছে নিয়েছে আমার দেখা অপর এক গুরুত্বপূর্ণ জায়গা হলো সমুদ্রনগরী দীঘা এই দীঘাতে স বঙ্গোপসাগরের সাথে সুবর্ণরেখা নদীর মিলন স্থল সত্যি ইয়ে দেখার মতো তাছাড়াও এই জায়গাটি পশ্চিমবঙ্গের একটি অন্যতম পর্যটন কেন্দ্র এই শহরকে কেন্দ্র করে বহু মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এবং মানুষ তার অবসর সময়ে এই সমস্ত জায়গা বেড়াতে যায়